আমাদের এলাকায় প্রধান মিডিয়া বা বিনোদন শিল্পী হলো দোষ গল্প বলা সঙ্গীত নাটক নৃত্য প্রদর্শনকলা বিদ্যমান আর বিনোদন শিল্পী গড়ে ওঠার সাথে সাথে এখানে আমাদের আধুনিকরণ পদ্ধতি তরান্নিত হয়েছে বিনোদন চিত্ত বিনোদন বা মনোরঞ্জন এমন এক ধরনের কাজ যা দর্শকবর্ষত আকর্ষণ আগ্রহের বিষয় যা এবং যা তাদের আনন্দ প্রদান করে বিনোদন কোনো ধারণা বা কাজ হতে পারে কিন্তু হাজার বছর ধরে দর্শকবশত আগ্রহ রেখেছে এমন কাজ করতে হবে যদি বিভিন্ন বিষয়ের আগ্রহ থাকে মানুষের কারণ বিনোদন মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ থাকে এবং বেশির ভাগই স্বীকৃতি ও পরিচিতি এগুলোই